পশ্চিম বর্ধমান জেলার জলবায়ু প্রধাণত সামান্য উষ্ণ মাত্রার মাঝে মাঝারি অবহাওয়ার মাধ্যমে পরিচিত জেলার চারটি প্রধান ঋতু থাকে শীতকাল বসন্তকাল গ্রীষ্মকাল এবং বর্ষাকাল জলবায়ু পরিবর্তন প্রভাবিত করে পশ্চিম বর্ধমান জেলার মানুষদের দৈনন্দিন জীবনের বিভিন্ন দিকে একটি উদাহরণ হল খাদ্য উৎপাদন ও কৃষি বৃষ্টিপাতের পরিমাণ এবং সময়ে খাদ্য উৎপাদনে প্রভাব ফেলে আরও বাড়তি বৃষ্টি শস্যদের সংরক্ষণের কাজে কিংবা চাষাবাদ কার্যক্রমে অসুবিধার সৃষ্টি করে এটা আর জলবায়ু পরিবর্তন করে পশ্চিম বর্ধমান জেলার মানুষের জীবনের অন্যান্য দিকগুলো প্রভাবিত করে যেমন কর্ম ও অফিসের সময়কালের পরিবর্তন পোশাক পরিবর্তন উপহার ক্রয় উপহারের মাধ্যমে পরিবর্তিত হয় এটা